জিন্সের প্যান্ট পরলে মানুষ খুব টাইট হয়ে যায় বসতে অসুবিদা হয় কোনো কিছুতে গাড়িতে চাপতে অসুবিদা হয় জিন্সের প্যান্ট পরে ছুটতে অসুবিদা হয় অনেকক্ষণ জিন্সের প্যান্ট পরে থাকলে কোমরে খুব টাইট টাইট ভাব লাগে এ জিন্সের প্যান্ট খুব অল্প সময়ের মধ্যে চটা চটা ভাব চলে আসে এবং বাড়ি গৃহস্থে মেয়েমানুষদের বা নিজেদের নিজেও যদি কাচতে যাই খুব কষ্ট হয় জিন্সের প্যান্ট কাচতে কারণ অনেকটা মোটা হয় তো ওই জন্যই হয়তো